ভারতে এখন নতুন কোনো চাকরি পাওয়া যাচ্ছেনা কারণ অনেকই শিক্ষিত আছে শিক্ষিত হয়ে বসে থেকে কোনো চাকরি পাওয়া যাচ্ছেনা টাকা দিয়েও চাকরি পাওয়া যাচ্ছেনা তো এখন ইউটিউব চ্যানেল খুলে অনেকে ওখান থেকে টাকা রোজগার করছে মানে ইউটিউব সার্চ করে অনেকে সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কী কী কাজ হয় কী কী করছে সবকিছু তুলে ধরে সেখান থেকেও অনেকে টাকা রোজগার করছে বা অনেকে রান্নার ব্যাপারে হয়ত কোনো রেসেপি হ্যাঁ কীভাবে কী করতে হবে মাংস রান্নায় বলুন যেকোনো কোনো অন্য সবজি আর নয় সবকিছু কীভাবে কী করতে হবে সেইগুলো কী কী মশলা দিতে হবে সে সবগুলো একরে রান্না করে সেসব ও ওই ইউটিউব চ্যানেল থেকে একরে টাকা রোজগার করছে আমার ছেলেও এই প্রথাকে পয়সা রোজগার মানে টাকা রোজগার করে তো আমি বলি বাবু কীভাবে কী করিস বলে ইউটিউব চ্যানেল খুলে করলে সবই করা যায়